দু হাজার তেইশ সালে দাঁড়িয়ে বর্তমানে প্রযুক্তি আমাদের অনেক কিছু সাহায্য করেছে অনেক কিছুর দিক থেকে এগিয়ে নিয়ে গেছে যেমন মাছ ধরার দিক থেকে সমুদ্রে লঞ্চে করে বা জাহাজে করে অনেক ইলেকট্রিকের বঁড়শি আছে যাবতীয় জাল আছে সেইগুলোতে করে অনেক তাড়াতাড়ি অনেক সুবিধাভাবে মাছ ধরা যায় পশুপালন করতে গেলে এখন অনেক জায়গায় যে পশুপালনগুলো হয় সেখানে পশুপালন করতে গেলে গরুর দুধ যেমন অনেক রকম মেশিন আছে তাতে করে গরুর দুধ টানা হয়ে যায় এবং কৃষিকাজে এখন যেমন ট্রাক্টার অনেক কিছু ইলেকট্রিক জিনিস তাতে করে অনেক সুবিধার্থে ধান কাটা মেশিন তা আলু লাগানো মেশিন গাছ লাগানো মেশিন অনেক কিছু করে দিয়ে মানুষের অনেক অনেক কিছু সুবিধা করে দিয়েছে সেই সুবিধাগুলি এখন আমাদের অনেক কিছু অনেক কিছু ভালো লাগা থেকে যায় অনেক কিছু মানুষকে অনেক কাজকর্ম থেকে কম কাজ করতে হয় বেশি কাজের থেকে কম কাজ করে নিয়ে চলে যেতে পারে তাড়াতাড়ি বাড়ি সেখান থেকে এখন আমাদের অনেক অনেক কিছু এই প্রযুক্তি আমাদেরকে অনেক কিছু সহজ করে দিয়েছে আর তারপরে সহজ করার পর আমাদের অনেক টেনশন অনেক চিন্তা কম করে দিয়েছে যার জন্য অনেক কিছু রোজগার ভালো হয় সবকিছু প্রযুক্তিই এখন আমাদেরকে অনেক কিছু সাহায্য করেছে